হ্যালো বলছি প্যান কার্ড গ্রাহক পরিষেবা থেকে বলছেন আসলে আমি এক জায়গায় একটু বেড়াতে এসেছিলাম সেখানে এসে প্যান কার্ডটা হারিয়ে গিয়েছে প্যান কার্ডটা হারিয়ে গিয়েছে প্যান কার্ডটা হারিয়ে গিয়েছে কোনো ভাবে কি ফ্রেস পাব

প্যান কার্ডটা হারিয়ে গিয়েছে একটু প্যান কার্ডটা হারিয়ে গিয়েছে কীভাবে বুঝতে পারিনি একটু একটু দেখবেন স্যার যদি প্যান কার্ডটা ফেরত পাওয়া যায় ঠিক আছে স্যার ধন্যবাদ